কে বলছেন আচ্ছা হ্যাঁ বলুন

হ্যাঁ আমরা তো প্রায়ই গাড়ি ছাড়ি হ্যাঁ বাসে করে গেলে একটু বেশি খরচা হবে প্রায় ধরে রাখুন মাথা পিছু দশ থেকে বারো হাজার টাকার মতো আর ট্রেনে গেলে একটু কম খরচা হবে আট নহাজার টাকা মতো

হ্যাঁ কিন্তু স্টেশনে নেমে কিন্তু আপনাকে আবার গাড়ি করেই যেতে হবে সেটাই তো ওই তো মানে ওই ইয়ে নহাজার টাকা ওই নহাজার টাকার মধ্যেই ইনক্লুডেড আছে ওটা হ্যাঁ আপনাদের হোটেল পিছুতে পার মাথা পিছু আর দেড় হাজার টাকা মতো লাগবে খাবার দাবার বা থাকা খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ওখানে যে সমস্ত জায়গাগুলো আছে সমস্ত জায়গাগুলো আপনাদের দেখিয়ে দেওয়া হবে কী বলছেন না না সেগুলো তো সব আমাদের সেগুলো আমাদের আপনাদের খরচা বলতে সেখানে যদি আপনারা কোনো কিছু জিনিস কেনেন বা আমাদের গাড়ি বাদ দিয়ে আপনারা যদি অন্য কোনো পার্সোনাল গাড়ি ভাড়া করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছেন সেগুলোতে আপনাদের খরচা বাদবাকি সব আমাদের খরচা দেখুন ডিসেম্বরে তো আমরা গাড়ি ছাড়ছি না আর শুধু আপনাদের কত জন যাবেন বলুন হ্যাঁ তো দশ বারো জনকে নিয়ে তো হ্যাঁ দশ বারোজন নিয়ে তো আর অতদূর মানে ঘুরতে গেলে হয় না মিনিমাম ত্রিশ চল্লিশজন দরকার আমরা জানুয়ারিতে ভেবেছিলাম যাব আর কি জানুয়ারিতে চলে আসবে তাহলে তখন না হয় গাড়ি ছাড়ব তখন কি আপনাদের কোনো অসুবিধা হবে হ্যাঁ ওই তিন চার তারিখ করে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি কালকে বিকেল চারটে নাগাদ আমার অফিসে আসুন আর বাদবাকি কথা ওখানেই হবে আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে